ডাক্তারবাবু হ্যালো ডাক্তারবাবু আমার বাড়িতে দিদির না খুব জ্বর এখানকার স্তানীয় ডাক্তারকে দেখাচ্ছি কিন্তু জ্বর তো যাচ্ছে না ভাবছি এখানে কি ওই ঔষধ খাওয়াবো নাকি অন্য কোথাও নিয়ে যাবো দু তিন দিন হলো এইরকম জ্বর আর তাছাড়া ডাক্তারবাবু গুলো গাঁটগুলোও ব্যথা হয়ে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ডাক্তারবাবু এইটা কি ডেঙ্গু ওই যে গাঁটে গাঁটে জ্বর ও ব্যথা এইগুলো কি ডেঙ্গু নাকি ডাক্তারবাবু আচ্ছা আপনার ওখানে কি পরীক্ষা করান নাকি আচ্ছা ভিজিট কতো ডাক্তারবাবু ভিজিট কতো আচ্ছা আচ্ছা আচ্ছা কখন বসে তাহলে নাম লেখাতে হয় ডাক্তারবাবু নাম লেখাতে হয় আগে থাকতে নাকি আচ্ছা আর কী করলে ডেঙ্গু হবে না ডাক্তারবাবু বলুন না হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

ধন্যবাদ ডাক্তারবাবু ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ